হ্যাঁ আমি ট্র্যাকগুলিতে খারাপ আবহাওয়ার অভিজ্ঞতা পেয়েছিলাম আমি যেহেতু বললাম আমি পর্বতে চড়তে খুবই পছন্দ করি তার জন্য আমরা গত বছরেই পারশনাথ পর্বতের দিকে রওনা দিয়েছিলাম সেইখানে আমরা খারাপ আবহাওয়া পেয়েছি আমাদের ট্র্যাকের শুরুতেই আবহাওয়াও খুবই সুন্দর ছিল রোদ ঝলমলে কিন্তু কিছুটা পেরোনোর পরই আমাদেকে খারাপ আবহাওয়ার সম্মুখীন হতে হয়েছিলো হঠাৎ করে মেঘ চলে আসে এবং হঠাৎ করে মুষলধারে বৃষ্টি পড়া শুরু করে দেয় যেহেতু আমরা পর্বতের একদম উপরে ছিলাম যার জন্য সেরকমভাবে আমরা কোনও ছায়া পাইনি যে ছায়ার দ্বারা নীচে দাঁড়ালে আমরা বৃষ্টি থেকে দূরে থাকতে পারবো সেইজন্য আমাদের খুবই খারাপ অভিজ্ঞতা হয়েছে মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য সেখানে আমরা বেশির ভাগ সময়ে দুই থেকে দশ মিনিটের মতো আমাদের বৃষ্টিতেই দাঁড়িয়ে থাকতে হয়েছিলো এবং আমাদের সাথে আমাদের গায়ে ঢাকানোর বস্ত্রও ছিলো যার ফলে আমরা কিছুটা হলেও বৃষ্টিকে এড়িয়ে যেতে পেরেছি এইভাবে আমরা এই খারাপ আবহাওয়াকে টিকিয়ে রাখতে পেরেছিলাম এবং কিছুক্ষণ পরে এই ঝড়ঝঞ্ঝা শেষ হয়ে পড়ে ট্রেক করার সময় আমি সাধারণ ওষুধ কিছু রেখে থাকি যে রকম যেহেতু আমাদের আবহাওয়ার পরিবর্তনের কারণে ঠাণ্ডা থেকে গরম এবং গরম থেকে ঠাণ্ডা আমরা প্রায় মুখোমুখি হয়ে থাকি যার ফলে আমাদের তাপমাত্রা শরীরের খুবই বেশি হয়ে যায় যার জন্য আমরা ওষুধ রাখি তাছাড়া কিছু কিছু সময় হাঁটার সময় আমাদের শরীরে কিছু কিছু জায়গায় ব্যথা আমরা উপভোগ করে থাকি এই ব্যথা কমানোর জন্য আমরা ওষুধ ব্যবহার করে থাকি তাছাড়া কিছু কিছু জায়গায় যদি কোনও ডালপালা বা পাহাড়ের মধ্যে পাথরে কিছু যদি গায়ে কেটে যায় সেখান থেকে রক্ত প্রবাহিত হলে সেই অংশটি ঢেকে রাখার জন্য আমরা ওষুধ নিয়ে যাই